হ্যাঁ আপনি কি রজতদা কথা বলছেন আচ্ছা আপনি কি ওই কলটল আর ওসব বাঁধান বলছি আমার বাড়ির এটা অনেকগুলো কল খারাপ হয়ে গেছে আপনাকে দিয়ে বাঁধাতে বলছি আপনি আসবেন কি আমার বাড়িটা গাজিপুর মোড়ে আর কি তাহলে আপনিই কালকে সকালে আসবেন কি হ্যাঁ অসুবিধা কিছু নাই আমার এখনও যেমন হ্যাঁ আপনাকে জানাচ্ছিলুম কিরকম কি নেবে না নেবে আগে ওইটা জিজ্ঞেস করছিলুম আমার এমনিতে বাথরুমের একটা কলে ওই টসটস করে জল পড়ছে আর দুটো বাইরের কলেতেও জল পড়ছে আর ট্যাঙ্কির ভিতরটাও নোংরা হয়েছে একেবারে পরিষ্কার করে কলটা টাইট করে আমাকে বাঁধিয়ে দিতে হবে আর কি আমার যে ওই কাজগুলো করবেন আপনি কত নেবেন আর আর হল এমনিতে একটা পাইপও কলের পাইপও পালটাব জানেন একটা কলের পাইপও পালটাতে হবে সেটা ফেটে গেছে মাঝখানটা আর কি সেইখানটা একটু বাঁধাতে হবে না পাইপ কিনে আনতে হবে আপনাকে এখন কতটা কি লাগবে না লাগবে সেরকম তো বলতে হবে তাহলে কখন আসছেন বলছেন ঠিক আছে আপনি তাহলে কত লাগবে বলছেন সাড়ে আটশো টাকার মতোন লাগবে বলছেন নাকি তাহলে চলে আসবেন কিন্তু এসে আপনি ওখানে গাজিপুর মোড়টায় দাঁড়িয়ে ফোন করবেন আমি আপনাকে আমি নিয়ে চলে আসব আপনি চিনতেও পারেন হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ